আমার প্রিয় সিনেমা বলতে আমি বেশি হিন্দিই পছন্দ করি বাংলার থেকে কারণ বাংলা সিনেমা আমার একদমই পছন্দ হয় না বাংলার মানে বাংলা সিনেমা বেশি হিন্দি সিনেমা থেকে কপি হয় ওই জন্য আমার বাংলা সিনেমা একদম পছন্দ নয় তার বাংলার নায়ক নায়িকাগুলোও আমার বেশি পছন্দ না তো হিন্দি সিনেমার আমার বলিউড সিনেমা আমার খুবই ভালো লাগে ওই ওই জন্য আমার হিন্দি সিনেমাই বেশি পছন্দ ছোটোবেলা থেকে আমার হিন্দিই বেশি ভালো লাগে আমার প্রিয় সিনেমা হচ্ছে দ্য কেরালা স্টোরি দ্য কেরালা স্টোরিও ভালো লাগে তারপরে আমার আরও হিন্দি যা যা সিনেমা আছে এই সাম রিসেন্ট একটা দেখেছি সালার ওই ওই মুভিটাও খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান ওটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি ছিলো হিন্দি ডাবড ছিলো তার জন্যই আরও দেখলাম খুব ভালো লাগে আমি কেনো পছন্দ করি কারণ আমার সত্যি কথা বলতে আমার নায়ক নায়িকাকে মানে হিন্দি সিনেমার নায়ক নায়িকাকে সত্যিই খুবই ভালো লাগে আর পুরাতন মুভির মধ্যে ভালো লাগে শোলে শোলে ভালো লাগে তারপরে বাংলার বাংলার শোলে একমাত্র ভালো লাগে হচ্ছে সাত পাঁকে বাঁধা এইটা আমার খুব ভালো লেগেছিলো জিৎ আর কোয়েলের যেটা ছিলো ওটা আর এমনি আমার বাংলা সিনেমা তেমন একটা দেখা হয় না হিন্দিটাই বেশিরভাগই দেখি কাশ্মীর ফাইলস দেখেছি আর কি আরও অনেক কিছুই দেখেছি প্রায় বেশ ভালো লেগেছে তো দেখে আমি আর সিনেমা বেশিরভাগ এখন আর দেখা হয় না পড়ার চাপের জন্য নাহলে বেশ ভালোই লাগে দেখতে